হ্যাঁ হ্যালো দিদি নমস্কার বলছি কি আপনি কি ওই বিড়লা চাটওয়ালার দোকান থেকে বলছেন তো হ্যাঁ বলছি আপনার তো আমি খুব নাম শুনেছি ইউটিউবাররাও আপনাদের চাটের চাট নিয়ে অনেক ভিডিও বানিয়েছে আপনাদের দোকান নিয়ে তো হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমাদের আমারও খুব ইচ্ছে আছে আপনাদের দোকানের একটু চাট কিছু খা মানে জিনিসপত্র আর কি একটু টেস্ট করার ইচ্ছে আছে খাওয়া দাওয়া করার ইচ্ছে আছে বুঝলেন তো আমাদের হ্যাঁ আমাদের বাড়ির লোকের আমাদের বাড়ির লোকেরাও আপনাদের দো আপনার দোকানের দোকানের কিছু একটু ইন্টারেস্ট খেতে চায় আর কি বুঝতে পারছেন তো তো তো কী রকম কী রকম কী দাম আছে একটু বলতে পারবেন আমাকে একটু পাপড়ি চাট ফুচকা আর দই ফুচকা এসবই জিনিসের একটু দাম বললে একটু ভালো হতো হ্যাঁ হুম হুম হুম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই তো ভাবছি এই মেয়ের ছুটিতে ও সামনে রবিবার ভাবছি একটু উইকেন্ডে যেতাম শনি রবিবার এক দিন যেতাম বুঝলেন তো আমার মেয়ে মেয়েও খুবই খুব ইন্টারেস্টকে খাওয়ার ইন্টরেস্টেড খাওয়ার জন্য ও দেখেছে আপনার ভিডিওটা ইউটিউবে ও বলছে মা চলো আমি আমার আমি আমার বরকেও বলেছি চলো এবার মেয়ে একটু এই জেদ করছে আমারও খুব ইচ্ছে আছে তো যেতাম যেতাম সেই জন্যই ভাবছিলাম কোথায় একটু ওই একটু অ্যাড্রেসটা বললে ভালো হতো না আপনার অ্যাড্রেসটা প্রপার আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই রা সেই জায়গাটা চিনি চিনি আচ্ছা কোনো অসুবিধাও হবে না যদি হয় তো কোনো ও আপনাকে ফোন করে নেবো একটু আচ্ছা সে ধন্যবাদ দিদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দিদি ধন্যবাদ